হ্যালো হ্যাঁ আমি এই কালকেই একটা ডেলিভারি বা পিক আপের জন্য খাবার অর্ডার করেছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক হঠাৎ প্রয়োজন পড়ে যাওয়ায় হঠাৎ করেই আমাকে অর্ডার করতে হয়েছিলো কিন্তু এখন সমস্যায় পড়ে আছি যে তার ব্যয় পূরণটা করাটা আমার মনে নেই কি কতটা খরচ আছে তাই এখন আপনার কাছে অনুরোধ যে ব্যয় পূরণের জন্য ওই যে রেকর্ডের রসিদটা আছে তার কপিটাই হ্যাঁ হ্যাঁ কপিটাই কি রেস্তোরাঁর ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে অর্ডারের ইতিহাস দেখতে হবে আচ্ছা হ্যাঁ কীভাবে দেখবো হ্যাঁ হ্যাঁ বুঝলাম আচ্ছা ঠিক আছে রেস্তোরাঁর ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে অর্ডারের ইতিহাস দেখতে হবে এবং নির্দিষ্ট অর্ডারে রসিদের কপি ডাউনলোড করতে হবে ঠিক আছে ধন্যবাদ